নমস্কার আমি গৌরাঙ্গ চ্যাটার্জী বলছি আমি আপনার সংস্থার কাছ থেকে কিছু গ্রিল্ড রিবস অর্ডার করেছিলাম কিন্তু আমাকে কিছু অনিবার্য কারণবশত সেই অর্ডারটা ক্যানসেল করতে হয় আমি ফোনটা করেছি আপনাকে এই অনুরোধ করার জন্য যাতে আমি যেভাবে আপনাদের টাকাটা পাঠিয়েছিলাম সেইটা যদি ফেরত করার কোনও ব্যবস্থা করা যায় সেই ব্যাপারে কথা বলতে আমি আপনাদের কাছ থেকে যখন অর্ডারটি করি তখন আমি টাকা পাঠিয়েছিলাম গুগল পের মাধ্যমে এবং আমি চাই যে ওই বিশেষ ইউপিআই অ্যাপেই আমার টাকাটা ফেরত আসুক আর অর্ডার ক্যানসেল করার বিষয়ে আমি আপনাদের জানাতে চাইবো যে আমি কান্যকুব্জ ব্রাহ্মণ এবং আজকে হচ্ছে একাদশী তিথি তাই আমি দেখলাম যে আজকে আমার একেবারেই পাঁজির মতে পাঁঠার মাংসটা খাওয়া উচিত হবে না আমি খুব একটা ধার্মিক লোক নই হয়তো কোনও মতে আমি এইটুকুন বাঁধা পেড়িয়েও যেতাম কিন্তু আমি তারপরে দেখলাম যে আমার ডাই আমার যিনি ডাক্তারবাবু উনিও আমাকে বলেছেন যে আমার কোলেস্টেরল একটু কমাতে হবে তাই আমার পক্ষে কিছুতেই আজকে আর এই পাঁঠার মাংসটা খাওয়া ঠিক হবে না আপনি জিজ্ঞেস করতেই পারেন যে এই অবস্থায় আপনি অর্ডার করেছিলেন কেন আসলে ব্যাপারটা হচ্ছে অর্ডার আমিই করি কিন্তু এরপরে সেই অর্ডারটি আমার বউয়ের চোখে পড়ে এবং সে কিছুতেই আমাকে এই জিনিস আজকে খেতে দেবে না তাই আজকে বাধ্য হয়ে আমাকে এই অর্ডারটি ক্যানসেল করতে হয়েছে আশা করি আপনারা এই তথ্যটি বুঝবেন আমার মনের অবস্থা বুঝবেন এবং সেটা বুঝে আমার টাকাটা আমাকে ফেরত দেওয়ার কিছুটা হলেও যদি চেষ্টা করেন আমার সেই অনুরোধ থাকবে ধন্যবাদ